হ্যাঁ আমার কাছে প্রিয় বইয়ের সিরিজ আছে তবে কিছু সিরিজে তাদের চরিত্রগুলি পরিবর্তন হয় যা পরিবর্তনের মধ্য দিয়ে এবং অতীতের ঘটনাগুলির উল্লেখ করে থাকে সাধারণত এই সব সিরিজগুলি তাদের অভ্যন্তরীণ কালানুক্রম অনুসারে প্রকাশিত হয়ে থাকে যাতে প্রকাশের পরবর্তী বইটি পূর্ববর্তী বইটিকে অনুসরণ করে এই ধরনের যে সিরিজ সেগুলো একজন পাঠক থেকে অন্য পাঠকে পরিবর্তিত হয় কারো কারো জন্য এটা নাও হতে পারে এই ধরনের যে আমি কিছু উদাহরণ বলছি যেমন টনি হিলারম্যানের জিম চি এবং জো লিফনের বই এবং আরো যেসব সিরিজগুলো আছে সেগুলো পরিবর্তনগুলির প্রধান এবং সম্পূর্ণ রূপে উপভোগ করার জন্য বইগুলি আমাদেরকে পড়তে হবে যেমন হ্যারি পটারের সিরিজ কিছু বই সিরিজ আছে যেগুলো আসলে সঠিক সিরিজ নয় কিন্তু একটি একক কাজ এত বড় যা তা অবশ্যই দুই বা তার বেশি বইয়ের উপরে প্রকাশ করতে হবে